দশ থেকে দশ লক্ষের মধ্যে পাঁচটি সংখ্যা হলো একশো সাত তিন তিন হাজার দুই দুই লক্ষ সাত লক্ষ চোদ্দো হাজার নয় লক্ষ বাইশ হাজার পাঁচশো একুশ